হ্যাঁ কেমন আছেন হ্যাঁ হ্যাঁ এই তো চলছে আচ্ছা এই কালকের কালকের কেসের ফাইলটা কি আপনার কাছে আছে

ওই তো সুকুমার বন্দ্যোপাধ্যায়ের ওই তো তার মেয়েটাকে অনলাইনে থ্রেট করা হচ্ছিল না ওই দা ওই কেসটা আচ্ছা আচ্ছা আপনি যত তাড়াতাড়ি পারেন চেষ্টা করুন এবং আপনি কী ফাইলের ছবিটা আমাকে দিন আর আপনি গতকালকের ফাইলটা আমাকে দেবেন

আচ্ছা আচ্ছা আমি আরেকটা কমপ্লেনের কাছে খোঁজ পেলাম যে কেসটা হয়েছে মেয়েটা অনেক দিন ধরে ওই ছেলেটার সাথে অনলাইনে কথা বলতো আর কথা বলতে বলতে এরকম একটু বন্ধুত্ব তৈরি হয়েছে তার মধ্যে ফোন টোন করেছে এরকম কিছু আর ছবি হয়তো এখন জামা ওই ওই কী কী অ্যাপে দিয়ে কী করেছে তারপর এখন ওই থ্রেট করছে ওকে ওরকমভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করুন আর আমিও একটু খোঁজ রাখছি কারণ জিনিসটা বাজে আর এখন এই থ্রেট জিনিসটা খালি আপনার ওখান থেকে না আরও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও এই খবরটা খুব আসছে আমার কাছে আর আর ওপর থেকে আমার উপরে যা চাপ ক্রিয়েট হচ্ছে যে আপনার আণ্ডারে ডিস্ট্রিক্টগুলোতে এরকম কেন হচ্ছে এরকম একটা ব্যাপার আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আপ আপনার আপনার যদি হেল্প লাগে তা আপনি পুরো টিমের হেল্প নেন এবং পুরোপুরি খোঁজ করেন খুব ভালো করে খোঁজ করেন ঠিক আছে ঠিক আছে তাহলে